পশ্চিম বর্ধমেন জেলার সামাজিক এবং কল্যাণ সংক্রান্ত নতুনত্ব সকল প্রকার সুবিধা হল যে সরকারি স্কিম এবং প্রকল্পের কিছু উদাহরণ যেমন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এটি একটি সরকারি স্কিম যা মেয়েদের বিবাহের সময় তাদের জন্য অর্থপ্রদান করে এই স্কিমের মাধ্যমে বালিকাদের কল্যাণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হয় আর হচ্ছে সমবায় কর্মসূচি এটি একটি সামাজিক কর্মসূচি যা দারিদ্র বিমোচন এবং জীবিকার উন্নয়নের উদ্দেশ্যে চালানো হয় এই প্রকল্পের মাধ্যমে পরিবারের দুর্বল এবং দরিদ্রদের যারা আছে তাদের সাহায্য করে আর পশ্চিম বর্ধমান জেলার মানুষের সুবিধার্থে আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে আবাস প্রকল্প এই জেলার মানুষদের জন্য সরকারি আবাসিক প্রকল্প রয়েছে যেগুলো আর্থিক সহায়তা ও আবাসিক সুবিধা প্রদান করে বসত বিকাশ প্রকল্প এটি সরকারি স্কিম এবং আর্থিক দুর্বলদের জন্য বাসা নির্মাণের সুযোগ সৃষ্টি করে স্বাস্থ্য প্রকল্প এটাও একটি প্রকল্প সরকারি স্কিমের মাধ্যমেই পড়ছে পশ্চিম বর্ধমান জেলার মানুষের জন্য স্বাস্থ্য এবং প্রকল্পগুলি রয়েছে যা উপযুক্ত চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করে সমবায় স্বাস্থ্য প্রকল্প একটি সরকারি প্রকল্প যেটা দরিদ্র বিমোচন এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে অবদান রাখে